হ্যালো হ্যাঁ বলছি এখানে কি যে আয়ার সংস্থা আছে যে এখান থেকে আয়া পায়া পাওয়া যায় আমার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই অসুস্থ মানে অসুস্থ মানে কী বয়স্ক তো ঠিকঠাক কাজ বাজ করতে পারে না বা বিভিন্ন রকম একটু অসুবিধা আছে একটা বাচ্চাও আছে এবার তাদেরকে দেখাশোনার জন্য দরকার ছিল আর কি ওই জন্য আমরা দুজনেই সার্ভিস করি বাইরে কাজ করি তো আপনি ধরুন মানে যেমন ধরুন এবার দেখুন যদি আয়া দেখি ভালো হয় তাহলে আমি সারাজীবনই রাখতে পারি কারণ ধরুন যতদিন না শ্বশুর শাশুড়ি বা ছেলে একটু বড়ো না হচ্ছে ততদিন রাখতেই পারি এবার যদি সে খারাপ হয় তাহলে ধরুন তাকে বাদ দিয়ে দিতেই পারি সেটা তো এবার তার ভালোখারাপের ওপরে নির্ভর করে না

না হচ্ছে লক্ষ করতে যদি পারে তাহলে অসুবিধার কী আছে বয়স্ক হলেই ভালো তার ধৈর্য আছে সে করবে বুঝতে পারছেন আপনারা কীরকম নেন সেটা তো আমি তো জানি না ঠিক এবারে বলুন কীরকম কী নেবেন দশ হাজার টাকা নেবেন আচ্ছা আমার কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা ছটা পর্যন্ত থাকলেই হবে বেশিক্ষণ কিন্তু থাকতে হবে না আর আমি খাবার দাবার সব তৈরি করে দিয়ে যাব ওইগুলো খাইয়ে দিতে হবে আর ওষুধপত্র রেখে যাব এবারে বাচ্চাটাকে একটু দেখতে হবে দুপুরবেলার টাইমে একটু হয়তো বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলো সেও ঘুমোলো এরকম করেই থাকতে হবে নিজের পরিবারের মতন ভেবে যদি করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই না বাচ্চা বিরাট বড়ো মানে ছোটো একেবারে বাচ্চা নয় ও নিজেই সবকিছু করতে পারে কিন্তু তাকে ধরুন দুটি খেতে দিয়ে দেওয়া এরকম আর কি তাকে খেতে দিয়ে দেওয়া তাকে একটু পড়াতে বসালো তাহলে কত নেবেন বাচ্চা সামলালে তবে দশ এগারো হাজারে করুন না এগারো হাজারের মধ্যে সবকিছু ফিক্সড করে নিন না ঠিক আছে তাহলে আপনাদের কি কাগজপত্র আছে তাহলে কাল থেকেই তারা আসুক সে আসুক এসে একটু দেখা টেখা করে যাক ঠিক আছে আমি তাহলে ঠিকানাটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আপনাকে এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ঠিক আছে